আঠেরো আট দু হাজার সতেরো পনেরো সাত দু হাজার আঠেরো সতেরো দুই দু হাজার উনিশ আটাশ বারো দু হাজার কুড়ি চব্বিশ নয় দু হাজার একুশ